পূর্ব বর্ধমান জেলার বয়স্ক জনগোষ্ঠীর সব থেকে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো যত্ন আর্থিক সমস্যাটা সরকার থেকে অনেকটাই দূরীকরণ করা হয়েছে কারণ বার্ধক্যভাতা চালু করার জন্য কিন্তু সেই বার্ধক্যভাতা নিয়ে তাদের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য যে অর্থবল অর্থবল যেটা পেয়েছে যে বল লাগে মানে জনবল সেবার জন্য যে লোক লাগে সেই লোকটা মানুষের অভাবে সেই একটা বয়স্ক মানুষকে নিজের ওষুধ কিনতে নিজে যেতে হচ্ছে নিজের চিকিৎসার জন্য হাসপাতাল নিজেকে যেতে হচ্ছে সেই সব হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের প্রত্যেকটা এলাকায় নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া যেতো বা প্রত্যেকটা মানুষেরই এখন সুগার অ্যান্ড প্রেশারের সমস্যা সেই সব ওষুধপত্র যদি বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যেতো বা সে সব মানুষকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতো তাহলে বয়স্ক বা বার্ধক্য মানুষগুলো নিজেদের বার্ধক্য সময়টা একটু সহজ সরল এবং সুস্থভাবে কাটাতে পারতো কারণ তাদের কাছে যদি অর্থের সমস্যা নাও থাকে সব থেকে বড়ো সমস্যা হলো মানুষের সমস্যা মানুষ তাদেরকে যে সেবা করবে সেই মানুষটা পাওয়া যায় না